হ্যালো হ্যাঁ বলছি কি খবর রে পড়তে গিয়েছিলিস

হ্যাঁ হ্যাঁই যেই কোচিংটা যেখানে আমিও পড়ি তুইও পড়তে যাস তো তা বলছি আগের দিন পড়তে গিয়েছিলিস বলি আগের দিন কি আগের দিন পড়তে গিয়েছিলিস আচ্ছা ক্লাস কেমন হলো ও আচ্ছা আচ্ছা ম স্যার কি কোনো লিখে ফিখে দিয়েছিল নাকি শুধু উনি বলে চলে গিয়েছিলো আচ্ছা আচ্ছা কিছু লেখা নেই তাই তো আচ্ছা আচ্ছা বলছি কজন এসেছিলো পড়তে ক্লাসে কতজন এসেছিলো দশ বারোজন ছিলো আরে আমারটা শরীরটা খারাপ ছিলো তো ওই জন্য আমি যেতে পারিনি বুঝলি ওই কোনো সাবজেক্টটা নিয়ে পড়ালে একটু আমাকে বলিস হ্যাঁ ওই ওই স্যার আমি তো যেহেতু যাই নি তো আমার শরীর অসুস্থ ছিলো তা আমি স্যারকে ফোন করে নিয়েছিলাম যে এরকম আসতে পারবো না এবার ওই দিন কি পড়িয়েছে না পড়িয়েছে সেটা তো আমি জানি না তা ওই জন্যই ফোন করলাম তোকে যে কোনটা কোন সাবজেক্টটা পড়িয়েছে কোন টপিকটা সেটা একটু আমাকে বললে তাহলে আমি তাহলে সেভাবে প্রিপারেশন নিয়ে নিতাম কারণ যেহেতু আমি যাই নি তো ওই জন্য আর বলছে সৌভিকও কি গিয়েছিলো সৌভিকও আস নি আচ্ছা ঠিক আছে বলছি দেখা হলে তাহলে আমাকেই আগে যেদিনে আমি যায় নি ওই দে নোটসটা আমাকে দিয়ে দি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে